আমি ফেসবুক বা প্ল্যাটফর্মটা ব্যবহার করি আর এখানে আমি পছন্দ করি বলতে গেলে আমি এখানে আমার ছবি পোস্ট করি হ্যাঁ আমার ছবি আমার ছোটোবেলাকার বন্ধুরা পাবে সেই জন্য আমি আমার ছবি দিই এখানে আর আমার এটা পছন্দর একটাই কারণ যে সেই যে যখন ওই ছোটোবেলার প্রাথমিক স্কুলে পড়তাম সেই প্রাথমিক স্কুল থেকেই এই যে সব আমার বান্ধবীরা ছিলো তাদেরকে তো এখন আমি আর ফোন করে কথা বলতে পারি না বা তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয় না কিন্তু ফেসবুকের মাধ্যমে আমি তাদেরকে দেখতে পাই আমার ভালো লাগে তারপরেও যখন আবার অন্য একটু বড়ো হয়েছি তখনকার যেসব বান্ধবীরা বা তখনকার দিনের হয়তো আমার কোনো প্রিয়জন তাদেরকে আমি পাই ফেসবুকের মাধ্যমে এই জন্য আমি ফেসবুকটাই বেশি পছন্দ করি এইখানে সময় আমি যে বিশাল কিছু সময় আমি ব্যয় করি তা না যখন আমার সমস্ত কাজের পরে একটুখানি হয়তো কোনো অবসর সময় হলো তখন একটু আমি ফেসবুকটা ঘাঁটাঘাঁটি করলাম দেখলাম ভালো লাগলো অনেকেই আবার অনেক কিছু তাদের যে যেটাতে ভালো সেই ধরনের কোনো কিছু ছবি পোস্ট করে সেগুলো দেখে আমার ভালো লাগে বা আস অনেকেই অনুপ্রেরণাও পায় সেসব দেখে আর এই ফেসবুকের সম্পর্কে আমার পছন্দ বো জিনিসগুলো তো আমি বললাম আর অপছন্দ বলতে গেলে ফেসবুকে যদি কেউ কোনো সত্যি কথা বলতে কী আমি পুরোনো দিনের মানুষ তাই কেউ যদি ওই এখন যেমন হয়েছে খুব ছোটো পোশাকের পরা কোনো ছবি যদি পোস্ট করে তখন আমার ওটা খুব অপছন্দ লাগে আমার ওইটা ঠিক মতো আমি এখনো মেনে নিতে পারি না